আমার এলাকার স্বাস্থ্যসেবা কর্মীদের মাঝে মধ্যেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় যেমন এই যে কিছুদিন আগে ডেঙ্গু কার্ডের সই করার জন্য তাদের বাড়িতে বাড়িতে ঘুরতে হয় অনেক সময় দেখা যায় অনেক বাড়িতেই হয়তো বাড়ির লোক থাকে না তাই তাদের কার্ডটিও সই করাতে পারে না এই রকম বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হয় তারা হয়তো বলে আজ নয় কাল এসো হায় আবার কাল গেলো কাল যেতে বলল হায় গো ভুলে গেছি কার্ডটা কোথায় দেখতে পাচ্ছি না এরকম করে তাদের ঘোরায় তার জন্য তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় আমার মতে শিক্ষা ও কাঠামোর অভাব নিশ্চয়ই তাদের চিকিৎসার মানকে প্রভাবিত করে তারা ঠিকমতো ওষুধের নাম লিখতে পারে না বলতেও পারে না তারা তার ফলে কী হয় তাদের ওপর নির্ভর করাটাও খুব নিশ্চিত হয় না তাই বেশিরভাগ সময়ই তারা হসপিটালে যেতেই পছন্দ করে কারণ সেখানে গেলে সরাসরি ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ নিয়ে এসে সেই ওষুধ খেয়ে সুস্থ থাকায় সুস্থ থাকা যায় সে কারণে হসপিটালেই যেতে তারা বেশি পছন্দ করে